দেখুন গ্রামের ব্যবসা হচ্ছে এক প্রকার একটু চ্যালেঞ্জমুখী হয় কারণ গ্রামের মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে ছোট কর্মসংস্থান এবং চাষবাসের উপর পশুপালনের উপর নির্ভরশীল সেখানে ব্যবসা করা মানে সবসময় যে যেটা কী বলে ক্যাশ ইন হ্যান্ড ব্যবসা বা যোগান পাবেন সেটা তো হয় না সেটাতে একটু হাঁটা পড়ে কারণ সমস্ত মানুষ টাকা দিয়ে সবসময় যে মাল নেবে এটা কোনো যে কী বলব গ্যারান্টি নেই তারা কখনও ধার নেয় ধার দিতে দেরি হয় বা সেই সমস্যা বা সেই চ্যালেঞ্জগুলো একটু থাকে এবং যেখানে কি সামান্য গ্রামের ব্যবসা ওরা গ্রামের এলাকা মানুষের মধ্যে নেয় সেখানে যে মানুষ কোনো ধার নিয়ে টাকা দিল না সেক্ষেত্রেও হয়তো সব কিছু কিছু থাকে কিন্তু সেগুলো পাওয়া যায় নির্দিষ্ট একটা এলাকার মধ্যে তো কিন্তু এবং সেটা শহরের ক্ষেত্রে সেটা আলাদা রকম হয়ে থাকে হ্যাঁ সেই জিনিসগুলো থাকে গ্রামে এইরকম ধরনের চ্যালেঞ্জ থাকে আবার আরও কিছু সুবিধাও পায়